হ্যাঁ তুমি কখন কাজে আসবে এতো দেরি হয়ে গেলো এখনও কাজে আসলে না তুমি রোজ রোজ এরকম লেট করছো তারপরে কাজও পরিষ্কার করছো না বাসনে নোংরা রয়ে যাচ্ছে জামাকাপড় ঠিক করে ধুচ্ছো না এরকম করলে কি করে হবে ঠিক আছে আপনি যখন কালকে আসবেন তখন আমি আপনাকে দেখাবো যে জামা কাপড়ে কি রকম নোংরা রয়েছে বা বাসনে আপনি ধুচ্ছেন তারপরেও এঁঠো লেগে রয়ে যাচ্ছে একি মিথ্যে কথা বলবো বলুন আপনাকে তো সাবান গুঁড়ি কম দেওয়া হচ্ছে সাবান গুঁড়ি দিয়া দিয়া হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনি সাবান গুঁড়ি বাড়ি নিয়ে চলে যাচ্ছেন তার জন্য ঠিক করে জামা কাপড় থাকছে না বা কম দিচ্ছেন আমি তো আপনাকে সাবান গুঁড়ির কৌটো পর্যন্ত বার করে দিই আর বলি যতোটা প্রয়োজন ততোটাই নিন আপনি তো সেভাবেই নিয়ে কাজ করেন আমার ফ্যামিলিতে কি দশজন আছে আমরা তো পাঁচজন লোক দশজনের জামা কাপড় কি করে আপনাকে দিচ্ছি আমার আমি তো নিজে কিছু করে নিই আপনাকে তো কম দিই আমি তো আপনাকে বেশি দিই না অন্যদের বাড়ির কাজের লোকরা পাশের বাড়ির তাহলে সেটা আপনি বলবেন না বলে এরকম নোংরা রেখে দিচ্ছেন কি করে আপনি বলুন যে আমার দিদি কষ্ট হচ্ছে ওপরটা করবে আমি নিচটা করবো সেটা তো বললেই হয় তা এরম নোংরা কাজ করার কি দরকার হ্যাঁ ঠিক আছে সেটা বলতে হবে যে আমি এতো কাজ করতে পারছি তা না করে আপনি না বলে নোংরা জামা কাপড় রেখে দিচ্ছেন নোংরায় বাসন ধুয়ে দিচ্ছেন ওরম করলে কি খাওয়া যাবে না কোনো জামা কাপড় পরে বাইরে বেরোনো যাবে আপনি বলুন মাসে আপনাকে দু হাজার টাকা দিচ্ছি আবার বেতন বাড়াতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে